আমার জীবিকা চাষ বাস আমি প্রথমত ভাবি নি যে আমি চাষবাসের দিকে যাবো কিন্তু হ্যাঁ এই সরকার মানে আমার পড়াশুনোর পড়াশুনোর টাইমটা শেষ হওয়ার পর যে আমি পরীক্ষা দিতে বসেছিলাম সেই পরীক্ষায় গিয়ে দুটো পরীক্ষায় পাশও হলাম কিন্তু সরকারের নির্দিষ্ট নিয়ম না থাকায় আমাকে সে পরীক্ষায় মানে সেখানে চাকরি দিলো না তারপর বাড়ির আর্থিক অবস্তাও খুবই খারাপ ছিলো হ্যাঁ ওর জন্য আমি চাষবাসের প্রতি খুবই আগ্রহ হই চাষবাসের দিগে যাওয়ার ফলে আমার খুবই মানে লাভ হয় ধান চাষের সময় ধান চাষ করি আলু চাষের সময় আলু চাষ গম চাষের সময় গম চাষ সরষে চা সরষে চাষ আর তিল চাষ ওই সব চাষগুলো করি ওই চাষ করার পরই খুবই ভালো দামে আমার বিক্রি হয়ে থাকে ভালো দামে বিক্রি হয়ে থাকার পর খুবই লাভ হয় আমার ও ওখান থেকে কখনও কখনও যদি এই জমিতে দ জমিতে পোকা মাকড় কিংবা কোনো কিছু দিয়ে ওই পোকা মাকড়গুলোকে সরিয়ে দেওয়া এসব করে থাকি এর ফলে আমার ফসলটাও ভালো থাকে এবং আমি খুবই খুবই পরিমাণ টাকা লাভ করি ওই ওই মানে ধান কিংবা গম আলু এই সব বিক্রি করে আমি খুবই এ এ লাভ হয় এবং এ এটার মধ্য দিয়ে আমি খুবই তারপরে মানে মন লেগে গেল যে চাষবাসই করবো এবার ভালো লাগছে চাষবাস পোথমে চাকরির দিকে আশাই ছিলো চাকরি থেকে মানে চাকরি যদি না চাকরি যদি পেয়ে যেতাম তাহলে সেখানে ভালো হতো এবারে চাকরি পাই নি দেখে চাষবাসে এলাম চাষবাসটা দেখছি খুবই আমার ভালো লাগছে খুবই প্রিয় লাগছে চাষবাস চাষবাস থেকে আমার খুবই ভালো লাগে